আমি পশুদের যত্ন নিই এবং আমার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি সবেই পালিত হয় এবং হাঁস মুরগি এদের থাকার জন্য ছাগল গরু এদের থাকার জন্য বাড়ি বানানো আছে যেটা গোসালা বলে সেখানে ওরা থাকে এবং পশুদের ডাক্তার দেখানো হয় ঠিক টাইমে ওদের যে ভ্যাকসিন লাগে সেটাও দেওয়া হয় এবং কোনো কিছু যদি হয় সেটার ওষুধ স্বাস্থ্যবিধি বোঝায় রেখে দেওয়া হয় এবং গরু ছাগল এরা বাড়িতে থাকে বলে হ্যালো